হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডেকোরেশনের জন্য বলছেন তো হ্যাঁ অবশ্যই আমাদের এটা কাজ যখন নিশ্চয়ই এটা করতে হবে কিন্তু আমি বলছি আমাকে তো ডেটটা জানাতে হবে কারণ বিয়েবাড়ির ব্যাপার নিশ্চয়ই বিয়েবাড়ির জন্যই তো আচ্ছা জানুয়ারির চোদ্দ তারিখ তো আচ্ছা ওই ডেটে তো অনেকগুলোই তো বিয়েবাড়ির আমার পড়ছে একটু তো প্রবলেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তো একটু তাড়াতাড়িই বলেছেন যদি একটু যদিও চোদ্দ তারিখের জায়গায় যদি দশ তারিখ বলতেন সেক্ষেত্রে আমি কনফার্ম আপনাকে বলতে পারতাম না আর ঠিক আছে যেহেতু বলেছেন আচ্ছা বেশ ঠিক আছে নিশ্চয়ই হয়ে যাবে আর হচ্ছে বলি টাকা বলতে আমাদের দেখুন অনেকজন ছেলে তো কাজ করবে পুরো ব্যাপারটা থাকবে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে অনেকগুলো ছেলেদের কাজ পড়বেই ওখানেতে তা একটু টাকার অ্যামাউন্টটা আমাদের একটু বেশি আর আমাদের অনেক পুরনো কাজ তো হ্যাঁ হ্যাঁ দেখে তো অবশ্যই করব প্রত্যেকটা বিয়েবাড়িতেই আপনার সেই দেখে দেখে করতে হয় আর হচ্ছে আমাদেরকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বুঝলেন তো কারণ আগে থেকে জানলে শুনলে হ্যাঁ হ্যাঁ সে তো আগে থেকে দেখে নিতে হবে নাহলে আমাদের প্ল্যানটা আমরা সাজাতে পারব না তো একটা দেখেশুনে করে দেব ঠিক আছে কোনো তো প্রবলেম হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে হুম হুম হুম হুম